হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ বলছি আমি একটা গাড়ি কিনেছি তা গাড়ির হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করবো তা কীভাবে কী করতে হয় না করতে হয় একটু যদি বলতেন না করবো ধরুন

ওই ধরুন আমার ওই রুটটাই এই কলতলা টু হাসনাবাদ

আচ্ছা যে আমার অ্যাপাচি

আচ্ছা

আচ্ছা আর কী কী ডকুমেন্ট লাগবে